হ্যাঁ হ্যালো ম্যাডাম আমার জামার শার্ট তো অনেক তো দোকানে তো চলছে ম্যাডাম কিন্তু আমি বলছি যে ওই প্রাইসটা যদি একটু কম করেন তাহলে একটু সুবিধা হয় কাস্টমাররা তাহলে একটু বেশি পাওয়া যায় এই হচ্ছে একটু সমস্যা এখন তো এগুলো তো জামাকাপড়ের দোকান তো চারিদিকে ছড়িয়ে গিয়েছে এখন কাস্টমাররা ভাবছে কোন দোকানের কোন জিনিসটা ভালো হবে কোন জিনিসটা খারাপ হবে এটা নিয়েই আর কি সবাই ডিসকাস করে তা আমি আপ্রাণ চেষ্টা করছি আপনার দোকানটা হ্যাঁ হ্যাঁ না কিছুটা হয়তো প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হবে তারপর আমি ঠিক চালিয়ে নিতে পারব আপনি একটুখানি যদি আমাকে ভরসা করেন তাহলে আমি এইটুকু মানে আপনাকে আপনার জন্য আমি এইটুকু লড়তে পারি সারা দিন রাত আপনি যদি একটু ভরসা করেন একদম কমে তো কোনো জিনিস ছাড়া যায় না আমি একটু যদি একটু কমে করতে পারি বা একটা কাজ করতে পারি যে একটা দিলে আরেকটা ফ্রি দেওয়া যায় সেটা যদি একটু হয় তাহলে কাইন্ডলি খুব ভালো হয় তাহলে আমি কিছু কাস্টমারকে আমি হাতের মুঠোয় রাখতে পারব কিছু কাস্টমারকে আমি হাতের মুঠোয় রাখতে পারব কারণ তারা এবার আরেকজনকে বললে পরে আমি আরও সেলটাকে বাড়াতে পারব এইটুকুই হচ্ছে সমস্যা হ্যাঁ আমি হ্যাঁ এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেটা শুরু করতে পারব কারণ আমি সেটাই চিন্তা ভাবনা করেছি হ্যাঁ তাহলে আচ্ছা হ্যাঁ তাহলে হ্যাঁ সেটাও দেখতে হবে হ্যাঁ আমি সব দিকটা চিন্তা ভাবনা করেই আমি আপনাকে বলছি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি থ্যাংক ইউ